আমরা মূলত শহর কেন্দ্রিক এলাকাতে থাকি সে জন্য পরিবহন মাধ্যম আমি মূলত অনেক কিছু ব্যবহার করি যখন দূরে বেড়াতে যায় তখন দূরপাল্লার ট্রেনগুলি ব্যবহার করি ও আসার জন্য ও একই মাধ্যম ব্যবহার করি এবার বলি যখন কাছাকাছি পঞ্চাশ কিলোমিটারের মতো যাতায়াত করি তখন ইলেকট্রিক ট্রেনে যাই ও আসে এছাড়া বাসের রুটে বাছে যাতায়াত করে এবং কাছাকাছিতে অটো ব্যবহার করে আগের যুগে মানুষের পরিবহন ছিল গরুর গাড়ি এখন সেসব উঠে গিয়ে গিয়ে নতুন ও আধুনিক পরিবহন ব্যবস্থা এসেছে আমি একবার ট্রেনে করে পুরী গিয়েছিলাম ট্রেনে যেতে যেতে একদল শিল্পীর সাথে দেখা হয় তারা সারা পথে গান গাইছিলো কি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে ছিলো ওই গায়কগুলো আজও আমার চোখের সামনে ফুটে উঠে সেই সব দিনগুলি একবার এবার বলি আরও সাধারণ মাধ্যম হলো টোটো যার জন্য একটা নতুন মাধ্যম মনে হয় এরপর আবার আসলো ইঞ্জিন ভ্যান যেটা এক সময় প্রত্যন্ত এলাকায় চলতো কিন্তু এতো আওয়াজ যে সে জন্য সরকার ইঞ্জিন ভ্যান শহরে বাদ করে দিয়েছে